খেলা মানুষকে শারীরিক ও মানসিক সুস্থতায় বিভিন্ন অবদান রাখে যেমন বিভিন্ন ধরণের খেলা ক্রিকেট ফুটবল কাবাডি বক্সিং এই ধরণের খেলাগুলি মানুষের শরীরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে মানুশের শরীরকে নিয়মিত ভালো রাখে এবং এই খেলাগুলি নিয়ে নিয়মিত চর্চা করলে মানুষের শরীর খুবই ভালো থাকে বিভিন্ন ধরণের রোগ ভালো হয়ে যায় যেমন ফুটবল খেলা করলে বুকে অনেকটা সমস্যা কেটে যায় হার্ট কখনও ব্লক হতে পারে না এই ধরণের রোগগুলি হয় না এছাড়া বিভিন্ন ধরণের খেলা যেমন লুডো এছাড়া আছে দাবা এই খেলাগুলি খেললে মানুষের ব্রেনের ওপর প্রভাব পড়ার ফলে মানুষের বুদ্ধি আরো তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে থাকে এবং এর ফলে মানুষ শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেকটা সুস্থ থাকে